আমি রান্না করতে খুব ভালোবাসি সেই জন্য আমি অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছি সেখানে আমি অনেক পুরস্কারও পেয়েছি আমার রান্নার অনেকে বাহবাও দিয়েছে তারা বলেছেন যে আমি রান্নাতে রান্না যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তারা রান্না আমার রান্না খেতে খুব ভালোবাসে আমি অনেক শো করেছি ইউটিউবে অনেক ভিডিও পোস্ট করেছি যেগুলিতে আমি অনেক অনেক ভালো ভালো ভালোই কমেন্টস পেয়েছি অনেকের অনেকের মতামত যে যার আমাকে বলেছে সেইগুলিও আমি করতে চেষ্টা করেছি তাদের মতে তাদের মতে তারা অনেক অনেক মেনু আমাকে বলেছে রেসিপি সেইগুলো আমিও চেষ্টা করেছি তাদের মতো করে তাদেরকে খুশি মানে তাদেরকে আনন্দ উপভোগ দেওয়ার জন্য আমি রান্না করতে খুব ভালোবাসি তাই রান্না রান্নার অনেক জিনিসই আমি চেষ্টা করি নিজের নিজের মতো করে বাড়িতে বানানোর অনেক জিনিসই খুব সুন্দর হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ব্যর্থও হই সেই ব্যর্থতা নিয়েই আমি আরও এগিয়ে যাচ্ছি যাতে আমার রান্না আমার রান্না দেশ বিদেশে ছড়িয়ে পড়ে রান্নার প্রতি আমার একটি আলাদা আকর্ষণ আছে আছে সেগুলি আমি খুব খুব ভালোবাসার একটি জিনিস যেগুলি আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই রান্না জিনিসটি আমি একটি অত্যধিক ব্যবহারে ব্যবহার করি সেইগুলি আমি অনেক সতু ব্যবহার করে ফেলি